বাংলা ভাষা যা আমাদের ভারতবাসীর কাছে শুধুমাত্র ভারতবাসী নয় পশ্চিমবঙ্গ এবং আমরা বাঙালি তথা আমরা যে হিন্দু ধর্মের জন্য প্রধান ভাষা এটি আমাদের মাতৃভাষা যা আমাদের মার থেকে যেন প্রথম শব্দ মা থেকে যে বাংলা ভাষা তার জন্ম হয়েছে মনে হয় আসলে তেমনটা নয় আসলে এই ভাষার জন্ম প্রায় আজ থেকে তেরোশো অব্দান্ত থেকে শুরু হয়েছে এই বাংলা ভাষার উৎপত্তি যখন থেকে মানুষ বাংলা ভাষা শিখেছে মনে করা হয় বহু চর্যাপদ এবং বাংলার যে নবজাগরণ সেখান থেকে যেন বাংলা ভাষার জন্ম কিন্তু এই যে বাংলা ভাষা অর্থাৎ যে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম যে সুন্দর ভাষা সেই ভাষা যেন কোথাও গিয়ে দমে গিয়েছে ইংরেজি এবং সংস্কৃত ভাষার কাছে কারণ সংস্কৃত ভাষার যে মূল্য তা যেন বহু বহু কাল থেকে সেই যেন নবজাগরণ তো দূর আরও দূর দূরান্ত বেদ পুরাণ আমল থেকে চলে আসছে সেই সময় থেকে সংস্কৃত ভাষার প্রচলন শুরু করা হয়েছে যেটাকে আদি ভাষাও বলা হয় ইংরাজি ভাষার কথা যদি আমি আসি তাহলে বলতে পারি ইংরাজি ভাষা যেন কোনোভাবে বাংলা ভাষাকে সব থেকে বেশি যদি কোনো ভাষা প্রভাবিত করে থাকে সেটি হলো ইংরেজি ভাষা কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে ইংরেজি থেকেই যেন সবচেয়ে বেশি এবং প্রধান ভাষা বলে সমস্ত রাষ্ট্রে সমস্ত দেশে সমস্ত বিদেশে কেন প্রভাবিত করে ফেলছে বাংলা ভাষাকে বাংলা ভাষা বহু দেশে প্রচলিত না থাকলেও ইংরাজি ভাষা আমাদের দেশে সব থেকে বেশি প্রভাবিত করেছে বাংলা ভাষাকে কারণ ইংরাজি ভাষাকে মনে করা হয় এই রাজ্যে যেন প্রধান ভাষা যা জানো শেখা যেন বাঞ্ছনীয় আমাদের মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও বার বার যেন আমাদেরকে এটাই বুঝিয়ে দেওয়া হয় ইংরাজি ভাষাই হলো প্রথম প্রধান মাধ্যম কোনো কিছু ব্যবসা বাণিজ্য এবং যে কোনো ক্ষেত্রে জীবিকা নির্বাহ করার জন্য যেন ইংরাজি ভাষাই প্রধান তাই বলা যেতেই পারে বার বার বাংলা ভাষায় প্রভাবিত হচ্ছে বিভিন্ন রকম ভাষার দ্বারা যার মধ্যে সংস্কৃত এবং ইংরাজি ভাষা তার মধ্যে সব থেকে বড়ো দায়ী